হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো

হ্যাঁ তো নিয়ে নাও নিয়ে নাও নতুন টিভি আমি তোমায় কবের থেকে বলছিলাম যে নিয়ে নাও একটা নিয়ে নাও একটা দেখো এখনকার দিনে সবথেকে বেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এলজি ঠিক আছে ব্র্যান্ডের মধ্যে এলজিই নেবে একদম এটা কনফার্ম করে নাও আর যদি তুমি নিতে চাও তো একটু বড়টাই নাও কারণ আমাদের যেটা আগে ঘরে ছিলো সেটা একদম যাতা একদম স্ক্রিনে সবকিছু দেখাই হ্যাঁ আইদার থার্টি ইঞ্চ বা থার্টি টু ইঞ্চ নিয়ে নাও দামটা সামথিং ওই সতেরো আঠেরো দিয়ে সামথিং নিয়ে নাও আমার মতে তো তোমার এখন স্মার্ট টিভি যেগুলো হয় সেগুলোই এখন নেওয়া বেটার হ্যাঁ হ্যাঁ তোমার দেখো সবথেকে সেটা হচ্ছে ফোন কানেকশন হবে দেন ব্লুটুথ থাকবে বাকি যেগুলো সব কানেকশনগুলো আছে সেইগুলো সব থাকবে আর সবথেকে বেস্ট হচ্ছে যেগুলো ওইটার মধ্যে আমি যেগুলো দেখলাম অনলাইনে সেটা হচ্ছে ওর মধ্যে ম্যাজিক কি একটা রোবট বলে রিমোট বলে একটা হয় ওটা থাকতে হবে বললাম না ওটা তো একদম থাকবেই হ্যাঁ ওটা তো একদম থাকবেই কারণ তুমি এতো দাম দিয়ে একটা টিভি কিনবে ওরা কি পিকচার কোয়ালিটি খারাপ দেবে পুরোটাই এইচডি হ্যাঁ হ্যাঁ তো ইএমআই নিয়ে নাও না হ্যাঁ ইএমআইতে নিয়ে নাও টেনশন কেনো করছো হ্যাঁ হ্যাঁ ওটাই করো বাকি সব ডিটেলস তো তুমি জানো তুমি তো কিনেছিলে একটা আগে ওটা এমনি অনেকগুলোই আছে ঠিক আছে তুমি যদি ক্রোমাতে চাও ক্রোমাতেও নিতে পারো বা এমনি রিলায়েন্সেও নিতে পারো আমার মতে সবথেকে বেস্ট হচ্ছে ক্রোমা কারণ এখানে প্রাইসটাও কম থাকে আর প্লাস ওখানে অনেক মানে বেশ ভালো অনেকজন থাকে তো ঠিক বলে দেবে আর আমার চেনা জানা তো আছে তুমি শুধু গিয়ে বলবে ওসব তোমায় কিছু বলতে হবে না তুমি হচ্ছ যে তুমি হচ্ছে শুধু নামটা বলবে ঠিক আছে ওরা ঠিক বুঝে যাবে কারণ ওদের সঙ্গে কনট্যাক্ট আছে আমার আমি ওদেরকে একবার তাও ফোন করে দিচ্ছি যে তুমি তুমি যাচ্ছ কি আজকে আচ্ছা বেশ ঠিক আছে তুমি আচ্ছা তুমি ওই সামথিং নিয়ে যাও না পাঁচ ছহাজার টাকা নিয়ে যাও যদি আছে তো আর না আছে তো বলো আমি অনলাইনে পে করে দিচ্ছি আচ্ছা বেশ আমি কথা বলে নিচ্ছি তুমি শুধু একবার গিয়ে দেখে নাও কেমন টাইপের নেবে যদি বলে যে কেমন কোন ইয়ের নেবে তো বলবে এলজি আর যদি বলে কত ইঞ্চি তো থার্টি টু বা থার্টি ইঞ্চি নিয়ে নেবে

হ্যাঁ ঠিক আছে রাখো হ্যাঁ ঠিক আছে